আমার গাড়ি আমার বাড়ি জলদাপাড়া ফরেস্টের একদম কাছে আমি আমার বাড়ির আশেপাশে অনেক ধরনের পাখি দেখতে পাই অনেক রকম পাখি দেখতে পাই এবং বাইরে থেকেও অনেক পাখি আসে নতুন নতুন পাখি সেগুলোও দেখতে পারি আমাদের এখানে প্রিয় পাখি বলতে জাতীয় পাখি কেউ আমরা দেখতে পাই সব সময় আমরা দেখতে পাই তারপর টিয়া পাখি কাক পাখি ঘুঘু পাখি চড়ুই পাখি অনেক ধরনের পাখি অনেক নানান প্রজাতির পাখি আমরা দেখতে পারি এমনকি আমাদের এখানে পাশে বক্সা সেখানে গিয়েও আমরা অনেক ধরনের পাখিরালয়ে ওখানে অনেক ধরনের পাখি আসে সেটাও আমরা দেখতে পারি প্রিয় পাখি বলতেই আমরা ময়ূরকেই মনে করি কারণ সেটা আমাদের জাতীয় পাখি এমনকি আমাদের জাতীয় উদ্যানের কাছেই বাড়ি সেখানে আশেপাশে সব সময় আমরা ময়ূরকে দেখতে পাই